আমার সংস্কৃতিতে পরিবার ও লিঙ্গ ভূমিকা বলতে আমার পরিবারের সকলেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে পছন্দ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ যাতে করে সবাই সবাই যেন পতি উৎসুক থাকে সেদিকেও সবা নজর রাখা হয় তাছাড়া লিঙ্গ ভূমিকা বলতে এখানে শুধু যে ছেলেরাই সব কিছুতে যাবে ছেলেরাই সব কিছুতে অংশগ্রহণ করবে সেটা নয় মেয়েদেরকে সমান উৎসাহ দেওয়া হয় এইভাবে এইভাবে উৎসাহের কারণে একটি পরিবারের উৎসাহের জন্য প্রত্যেকটা পরিবার তার এই তার এই পদক্ষেপকে লক্ষ্য করে তাদের নিজেদের ছেলেমেয়েদের নিজেদের সন্তানেদের আরও উৎসাহিত করে যারা ভবিষ্যতে তারা এই সাংস্কৃতিক বিভিন্ন কাজকর্মের সাথে নিজেদের নিযুক্ত করতে পারে